সুন্দরবনে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানে যেতে গেলে নৌকা কিংবা বোটে করে যেতে হয় সেখানে যেতে গেলে চারিদিকে তার তারে জাল দিয়ে ঘিরে থাকে যাতে কোনো জীব জন্তু আমাদের আক্রমণ করতে না পারে সেখানে বাঘ হরিণ নানা রকমের জীব জন্তু দেখতে পাওয়া যায় অনেক রকমের গাছও দেখতে পাওয়া যায় যেমন সুন্দরী গাছ গরান গাছ কেওড়া গাছ ইত্যাদি ইত্যাদি গাছ

স সুন্দর গাছের অনুসারে এইখানের নাম হয়েছে সুন্দরবন সুন্দরবনে অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত সুন্দরবনে সুন্দরবনে এখানে অনেক অফিস আসছে ঝিঙেখালি অফিস নানা জায়গায় অনেক অফিস আসে সেখানে অনেক মানুষ মাছ মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় সেখানে মধু কাটতে গেলে বলে নিয়ে যায় আগুন নিয়ে যায় যাতে মৌমাছে গায়ে না বসতে পারে বা কামড়াতেও অনেক সময় কামড় দিয়েও থাকে যাতে কামড়াতে না পারে তার জন্য মানুষ অনেক রকম অনেক রকম সুরক্ষ সুরক্ষ সুরক্ষিত থাকার জন্য অনেক রকম জিনিসপত্র নিয়ে যায় সেই মধু সেই সেই মধু নিয়ে আবার অনেকে বিক্রি করে সুন্দর সুন্দরবনের মধু সবচেয়ে খাটি মধু সুন্দরবনের মধুর অনেক দাম বেশি এছাড়াও এখানে কেওড়া নানা রকমের ফলও পাওয়া যায় এখানে অনেক মানুষ মাছ কাঁকড়া অনেক অনেক রকমের মাছও পাওয়া যায় চিংড়ি মাছ অনেক রকমের মাছ পাওয়া যায় সেগুলো পার্শে মাছ ভাঙাল মাস কাঠ মাছ অনেক মাছ পাওয়া যায় সেগুলো মানুষ বিক্রি করে বাইরে এনে বিক্রি করে কাঁকড়া পাওয়া যায় কাঁকড়াও অনেক দাম মানুষ মানুষ নৌকা করে মাছ মারতে যায় জাল জাল নিয়ে যায় আটল নিয়ে যায় বড়শি নিয়ে যায় নানা রকম অনেক রকমের পদিশে মাছ পাওয়া যায় মাছ ধ ধরে ওরা সুন্দরবনের সুন্দরবনের চারিদিকে শুধু জ জলাশয় আসে জঙ্গলও আসে নানারকম সেখানের আকর্ষণ হলো বাঘ বাঘ আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এ এছাড়াও এছাড়াও উপরে টাওয়ারও দেখা যায় উপরে উললে সেখানে না নিচেই অনেক গাছও ছোটো ছোটো দেখায় অনেক উপরে টাওয়ার এখানে নদীতে নদীতে কুমির আছে বানর হরিণ অনেক জীব জন্তুও দেখা যায় ওখান হরিণ দুপুরবেলা জল খেতে আসে নদীর ধারে বন্য শুয়োরও শুয়োরও দেখা যায় সেখানে এখানের মেন আকর্ষণ হলো কুমির প্রকল্প পাখিরালয় আসে নানা রকমের পাখিও দেখতে পাওয়া যায় ওখানে যেমন টিয়া পাখি শালিক পাখি নানা রকমের পাখি দেখতে পাওয়া যায় সেই সেই টিয়া পাখি আমরা বাড়ি এনে লালন পালন করি তাদের খেতে দিই তাদের বড়ো করে তুলি তারা আবার কথাও বলে এছাড়া এছাড়াও তামিলনাড়ু ঘুরতে গেছি সেখানে নানা রকমের জায়গা খুব সুন্দর জায়গাও দেখতে পাওয়া যায় সেখানে পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় মন্দির নানা রকম মন্দির সেখানে সে উন্নয়ন নানা রকমের নানা রকমের মন্দিরও আমরা সেখানে ঘুরি যেমন আছে ঈশা ছিনিমালা চিচিংগড় নানা রকমের পাহাড় সেখানে আমরা ঘুরতে পারি খুবই ভালো লাগে এছাড়াও আমাদের আরও আরও ঘুরতে যাই সেখানেও আরও জায়গা আছে তারকেশ্বর যেখানে বাবার ধাম বাবার ধাম সেখানে শ্রাবণ শ্রাবণ মাসে বাবার মাথায় সবাই জল ঢালে সেখানে সেখানে মন্দিরের সামনে বড়ো পুকুর আছে দুধ পুকুর সেখানে সবাই স্নান করে সেখানে চারিদিন নানা নানা জায়গার লোক সেখানে সেখানে আবির্ভাব তাদের তারা সেখানে বাবাকে দর্শন করতে আসে লক্ষ লক্ষ ভক্ত সেখানে আসে বাবার দর্শন পেতে আরও আছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেখানে মা কালী আবির্ভাব সেখানে মা কালির আবির্ভাব সেখানে মা কালির আরাধনাও করা হয় দক্ষিণ দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বেলুর মাঠেও যাওয়া যায় সেখানেও নানা জায়গা আসে ঘোরা সেখানেও নানা ধরনের ঘোরার জায়গা আছে এছাড়াও আ আমাদের সেখানে আছে অনেক ধর্মীয় স্থান আছে সেখানে যেমন মায়াপুর উত যেমন আরও আছেে উত্তর প্রদেশ সেখানে রাম মন্দির খুব বিখ্যাত সে সেখানে রামের আরাধনা করা হয় সেখানে সেখানে আমাদের রামের রামের আরাধনা করা হয় আরও আছে বৃন্দাবন বৃন্দাবন আমাদের কৃষ্ণের জন্মভূমি সেখানে নানা বয়স্ক লোক নানা রকমের লোকও ঘুরতে যায় সেখানে কৃষ্ণের নাম সবাই নাম গান করে বি বৃন্দাবনে অনেক কিছুও দেখার আছে যেমন একটা গাছে যেমন সারা বছর তেঁতুল পাকে না তেঁতুলটা কাঁচাই থাকে নানা রকমের জিনিস ভালো জিনিস দেখতে পাওয়া যায় সেখানে একটা গরুও আসে সে গরু ডাকলে নাম ধরে ডাকলে সে শোনে